অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই কমজোরি আছে কারণ অন্য দেশের শিক্ষাব্যবস্থার যা উন্নতি রয়েছে আমাদের দেশে তেমন কিছুই নেই কারণ এখানে অনেক কিছুই নেই যেমন আমাদের যে মাস্টারমশাইরা আছে তারা অনেকেই পড়াশোনার তরফ থেকে অনেকটাই কমজোরি আছে কারণ তারা অনেকটাই ভালো করে ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারেন না তাই আমার মতে তাদেরকেই প্রথমে ঠিক হওয়া উচিত এবং এখানে যেসব বই দেওয়া হয় বা বিদ্যালয় থেকে যেসব বই দেওয়া হয় সেগুলো অনেকটাই নেই বলতে পারেন কারণ তারা স্কুল থেকে বা বিদ্যালয় থেকে আমাদের অনেকই বই আমাদের দেয় না